হুম বলো ঠিক আছে যেটা তুমি ভেবেছো সেটা করো কিন্তু তুমি কি নিয়ে যেটা নিয়ে পড়বে ভাবছো সেটা ঠিকঠাকভাবে তুমি করতে পারবে ঠিক আছে তুমি তো সব কিচুই জানো বাপ আমাদের পরিবারের কিরকম কী আর্থিক কন্ডিশান তা কিরকম খরচ আছে তুমি যেটা নিয়ে পড়বে ঠিক করেচো সেটা খরচাপাতি কেমন আছে এই তিন চার হাজার টাকা শুধু কলেজ ফ্রি কতো বলে তিরিশ ফার্স্ট টাইম অ্যাডমিশান তাই তো ঠিক আছে ওটাক না হয় এককালীন ম্যানেজ করে দেওয়া গেল তারপরে মাসে মাসে কতো বললে চার হাজার তারপরে তোমার গাড়ি ভাড়া আছে থাকা হোস্টেলে তো তারও খরচা আছে না তা ওইটা একটু কম সম করে কিছু করা যাবে একটু দেখো না কলেজে একটু আলোচনা করে ডেলি যাতায়াত করবে তাই তো কিন্তু এটা একটু আচ্ছা ঠিক আছে তুমি সব কিছু খোঁজখবর নাও তারপরে একটা আলোচনা করে দেখা যাবে